কৃষক বা বাড়ির পিছনে করা পোল্ট্রি পালনকারীরা যাদের তারা যেভাবে মুরগির সঠিক জাত নির্বাচন করে সেইগুলো হলো যেমন কালো রঙের যেসব কুচকুচে কালো রঙের যেসব মুরগি থাকে তাকে বলা হয় করক নাথ ও তাকে করকনাথ বলা হয় এবং আরও যেসব আছে যেমন পোল্ট্রি মুরগি ব্রয়লার মুরগি ইত্যাদি নানারকম আছে তাদের তারা সেই মতো তাদেরকে নির্বাচন করে এবং তারপর তারা জাত নির্বাচন করে এবং সেভাবেই তারা তারা অনেকদিন ধরেই পোল্ট্রি পালন করছে তো তারা জানে যে কি কোনটা কোন জাতের মুরগি কোনটার কী নাম তারা সব জানে তাদের কী বৈশিষ্ট্য তারা সব ঠিক করে নেয় এবং পুরো তার বৈচিত্র্য এবং কীভাবে তারা একে অপরের থেকে পৃথক সেগুলো হচ্ছে তারা যেমন কারোর ঝুঁটি থাকে কোনও মুরগির ঝুঁটি থাকে কোনও মুরগির ঝুঁটি থাকে না বা কোনও মুরগি ডিম দেয় কোনও মুরগি ডিম দেয় না এই দেখে তারা নির্বাচন করে এবং যেমন ব্রয়লার মুরগি ডিম দেয় না মাংস ইত্যাদির জন্য তাদেরকে ব্যবহার করা হয় সেই হিসাবে তারা পোল্ট্রি পালন করে এবং ডিম উৎপাদনের দ্বারা অর্থ এ করে বা যেমন পোল্ট্রি মুরগি তারা চাষ করে ডিম দেওয়ার জন্য ইত্যাদি